হ্যাঁ বাপ্পাদা আমি আমি বলছি হ্যাঁ বলছি আমার তো এদিকে আমার পরীক্ষা শেষ আমি তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো ভাবছি

হ্যাঁ হ্যাঁ আমি সেদিকটা ভেবে নিয়েছি আর আমার বন্ধুদের সঙ্গে আলোচনা করেছি অনেকেও সেই ভাবে এগোচ্ছে আমারও সুবিধা হবে হ্যাঁ প্রথমত প্রথম এডমিশনের সময় তিরিশ হাজার টাকা এডমিশন করতে হবে আর তারপরে মান্থলি একটা তিন চার হাজার টাকা করে খরচা একটা পড়বে আর তারপরে একটু যাতায়াতের একটু খরচা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চার হাজার টাকা করে মোটামুটি এরকম খরচা পড়বে সেটা আমি কথা বলছি দেখছি ওটা যদি একটু কমে করা যায় আর যাতায়াতের খরচা বেশি হয়তো হবে না কারণ আমি ট্রেনে যাতায়াত করব ডেলি করব ট্রেনে ট্রেনে যাতায়াত করব আমার এখানে হোস্টেল থেকে আমি ট্রেনে ট্রেনে করে গেলাম আমার কাছে হবে ট্রেনে হুম হুম তাহলে